হ্যাঁ আমাদের এখানে অনেকই স্পোর্টস ক্লাব আছে এই যে বললাম এখানে আমাদের ক্লাব আছে ধরুন ম্যাক্সিমাম ক্লাবে আমাদের ট্রেনিং সেন্টার আছে অনেক কিছু খেলার তার মধ্যে সবথেকে বেশি যেটা আছে সেটা ধরুন আমাদের এখানে বন্ধুমহল ক্লাব আছে যেখানে ফুটবল ট্রেনিং সেন্টার খোলা খোলা থা আছে এবং সেইখান থেকে তাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট বলুন অনেক জায়গায় খেলার সুবিধা পাওয়া যায় সেখানে খেলা শিখলে এবং তারা খেলাটাকে ভালো খেললে তাকে আগে অনেক আগে পৌঁছে দিতে পারে ওখানে ভালো ট্রেনার আছে ফুটবলের সে তাদের ভালো করে প্রশিক্ষণ দেয় ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বয়সে বড় ছেলে ম্যাচিওর ছেলে পর্যন্ত এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় খেলতে নিয়ে যাওয়া হয় তাদেরকে তাদের টুর্নামেন্ট খেলানো হয়